পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে আমাদের একটি ছোট্ট শহর চন্দ্রকোনা টাউন এই টাউন শহরের মধ্যে কতকগুলি পার্ক সিনেমা হল এবং থিয়েটার হল রয়েছে এই থিয়েটার হলটি হল টাউন ক্লাব এই থিয়েটার হলের মধ্যে বাচ্চাদের নানারকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ছোটো ছোটো থিয়েটার আবৃত্তি নাটক ইত্যাদি পরিবেশিত হয় এছাড়াও কতগুলি উদ্যান আছে সেগুলি হল চন্দ্রকেতু পার্ক আর ক্ষুদিরাম মঞ্চ এখানে শহীদ ক্ষুদিরাম বসুর ফাঁসি উপলক্ষ্যে এই মঞ্চটি তৈরি হয়েছে এই মঞ্চের চারপাশে রয়েছে নানারকমের সুন্দর গাছপালা এবং বাচ্চাদের খেলার যাবতীয় জিনিস পার্কের মধ্যেও চন্দ্রকেতু পার্কেও রয়েছে নানারকমের বাচ্চাদের খেলার জিনিস এবং একটি জলের বোট সেখানে বাচ্চারা যেখানে গেলেই খুব আনন্দিত হয় এবং এই বিনোদনগুলি দেখার জন্য নির্দেশিত একটি প্রবেশ মূল্য আছে কোনো বিনামূল্যে সেখানে যাওয়া যায় না কিছু কিছু পয়সা দিয়ে সেখানে প্রবেশ করতে হয়